হ্যাঁ হ্যাঁ এক দু দিন এর মধ্যে পেয়ে যাবে জুতোটা এখনো অনেক অনেকে অর্ডারের চাপ রয়েছে সে জন্যে একটু লেট হচ্ছে তা ঠিক আছে তুমি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে এই তো এক দু দিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে পুজোর সময় এখন প্র চুর হারে অর্ডার হচ্ছে সেই জন্যে একটু লেট হচ্ছে হ্যাঁ হ্যাঁ না না এই সপ্তাহর মধ্যে পেয়ে যাবে